মানুষের মন কুসংস্কার নিয়েই গড়া কারণ আমার মেয়েদের জন্মদিন যখন হয় জন্মদিন যখন আসে তখন নাকি বলে যে পায়েস করা চলে না এটা কিন্তু একটা কুসংস্কার তাছাড়া হচ্ছে যখনই জন্মদিনের দিনটি আসে আমার মনে পরে সেই কথা যে এই পায়েস করা চলবে না একটা খাদ্যের উপরে একটা বড়ো কুসংস্কার এটা কিন্তু বাঙালিদের সবসময় মানে পায়েস একটা শুভ জিনিস সেটা কিন্তু কুসংস্কার তাছাড়া জামাইষষ্ঠী জামাইষষ্ঠীতেও কিন্তু আমার বারবার মনে পরে আমার বাড়িতে একজন জামাই মারা গিয়েছিলো তখন থেকে জামাইষষ্ঠী আর চলে না তাই জামাইষষ্ঠীর দিন মাংস মাছ কোনো কিছুই হবে না জাস্ট নিরামিষ এটা কিন্তু একটা কুসংস্কার মধ্যে পরে তাই সবসময় খাদ্য দিক থেকে কুসংস্কার বললে মনে প্রচুর আঘাত করে কোথাও গেলে বলে মাংস খেতে নেই মাছ খেতে নেই তাই সবটাই একটা কুসংস্কার